ভারতের লোকেরা প্রধানত যে ধরনের স্থানগুলি দেখতে পায় সেগুলোর মধ্যে বলা যায় আমাদের বারাণসী কাশী বৃন্দাবন এবং বদ্রীনাথ অমরনাথ কেদারনাথ প্রচুর জায়গা আছে যেগুলো ভারতের লোকেরা ধর্মীয় স্থান হিসাবে এবং তীর্থস্থান হিসাবে বেছে নেন এবং সেইগুলি তারা দেখতে যান এবং দেখতে গিয়ে যথেষ্ট সমৃদ্ধশালী হন এবং সেইক্ষেত্রে সেখানকার অনুষ্ঠান যেগুলো হয়ে থাকে সেগুলো যেগুলো যদি বলতে বলা হয় তাহলে এক একটা জায়গার এক একটা জায়গার এক এক রকম কালচার আছে যেমন বারাণসী বা কাশী বৃন্দাবনের একটা আলাদা রকম কালচার আছে এবং কেদারনাথ বা বদ্রীনাথের এইসব জায়গার নানারকম কালচার আছে তো সেইক্ষেত্রে বলতে গেলে খুব সংক্ষেপে যদি বলতে বলা হয় তাহলে কাশীতে মানুষজন যায় পুজো দিতে বারানসীতে পুজো দিতে যায় কেদার বদ্রীনাথে একটা বন্ধুবান্ধবের সাথে দেখা ঘুরতে যাওয়ার জন্যও যায় আরকি